দৌড়ানোর জন্য আমার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে আমাদের যে পি ডব্লিউ ডি রাস্তা ওখানেই আমি দৌড়াতে যেতাম কারণ ওখানে মানে সমান জায়গায় দৌড়ানো কি ইয়ে যারা প্রথম দৌড়ায় তাদের ক্ষেত্রে কি কোনো পায়ে লাগার সম্ভাবনা থাকে না কিন্তু যদি আমরা মাঠে দৌড়াই সেখানে কিছু উঁচু নীচু আপ ডাউন কোনো জায়গা থাকে সেক্ষেত্রে যারা প্রথম অবস্থায় দৌড়াবে তাদেরই কিন্তু একটা পায়ে লাগার প্রবল সম্ভাবনা থাকে তাই আমার মানে আমি তো সব সমময় প্রথমে যারা ছুটবে তাদেরকে আমি সমান জায়গায় দৌড়ানোর জন্য পরামর্শ দেবো যেমন একটা রাস্তা কিন্তু খুব ভালো জায়গা এখানে কোনো রকম মানে যেগুলো মেইন রোড আর কি সেই সমস্ত জায়গায় কিন্তু প্রিপারেশান নিতে তোমার দৌড়াতে খুব সুবিধা হন তারপর আমি মানে কারোর সাথে দৌড়াতে যেতাম না কারণ অনেক কেউ কেউ অত দৌড়ায় না আমাদের এই বীরভূমের এই দিকটাতে মানে এখানে তো আমি একা একাই প্রিপারেশান নিতাম আমার আশেপাশে তেমন কেউ প্রিপারেশান নিত না সেক্ষেত্রে আমি একাই দৌড়াতে যেতাম আমার সঙ্গে কেউ কোনো বন্ধু বা দাদা দিদি যেত না আমি একাই দৌড়াতে যেতাম কিন্তু একা দৌড়াতে যাওয়ার ক্ষেত্রে খুব অসুবিধা সঙ্গে যদি একটা পার্টনার থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয় কিন্তু একা দৌড়ানো খুবই মুশকিলজনক একটা কাজ সেখানে একা দৌড়ালে কী হয় যে তোমার অনেক সময় ভয় রাস্তাঘাটে তুমি ভয়ের একটা জায়গা থাকে সেখানে দুজন থাকলে অসুবিধা হয় না তারপর কুকুর ভয় থাকে সেখানে দুজন থাকলে আর কি সেটাকে ওভারকাম করে আসা যায় আর মোটামুটি সব দিক থেকে পার্টনার হলে তোমার একটা মানে মনের জোর থাকে তোমার একাকী ফিল হয় না কিন্তু সেগুলো একা দৌড়াতে গেলে যে অসুবিধাগুলো আমি ফিল করেছিলাম সে এইগুলোই হয় আর কি মূলত কিন্তু আমার সেরকম পার্টনার ছিল না আমি একা একাই দৌড়াতে যেতাম